হ্যাঁ বলছি বলো প্ল্যান বলতে এখন স্কুলের তো হেড স্যার তো কিছু জানায় নি তাহলে আমি ভাবছিলাম যদি বাচ্চাদেরকে কোনো গিফট দেওয়া যায় তাহলে সেটা ভালো হতো হ্যাঁ সেটাই ভাবছিলাম আর যদি ডেকরেশান সেরকম কিচু করা যেতো তাহলে সেটাও ভালো হতো বাচ্চাদের অনুষ্ঠান ওদের যদি যতো নতুন নতুন জিনিস বা ওদের ফুল ফল ছবি পশু পাখি যতো ছবি দেবে ততো ওরা আকৃষ্ট হবে বেশি হ্যাঁ ওটা গিফট হিসেবে আমি ডেকরেশানের কথা বলছি তাহলে হেড স্যারকে তো সেই হিসেবে জানাতে হবে তা ভালোই হবে তাহলে যদি এগুলো করা যায় হ্যাঁ মিটিং করলে তো ভালো হয় তাহলে হেড বয় হেড স্যারকে ইনফর্ম করতে হবে যে তালে করুন আর হেড স্যার তো এমনি বলবে হ্যাঁ এক কাজ করু করবো চলুন পরের দিন গিয়ে হেড স্যারকে দুজন বলবো তারপর হেড স্যার নিশ্চই তাহলে নিজের থেকে নোটিস করবে আমরা নোটিস দিলে জিনিসটা তো ভালো দেখাবে না না শাড়ি বাচ্চাদের যেহেতু টিচাররা যদি বেশি লাল লাল জবজবা জবজবা পরে তো ভাল লাগবে না তো হালকার উপরে কিছু একটা পরবো আর জুয়েলারি কী নেবেন সিলভার জুয়েলারি পরবে পরবেন তো পরুন তালে চলুন কালকে গিয়ে হেড স্যারকে বলবো হেড স্যারকে জানাই হেড স্যার যা করার করবেন ঠিক আছে